ছোটবেলার প্রিয় স্মৃতি আমার বলতে গেলে সবথেকে আগেই মনে পড়ে প্রথম শ্রেণীতে আমার প্রথম হওয়া আমি যখন উত্তরপত্র নিয়ে এলাম বাড়িতে তখন বাবা আর মায়ের সে যে কি আনন্দ বাবা ছুটে গিয়ে আমাকে কোলে তুলে নিল আর দু গালে দু গাল ভরে চুমু খেল সেই দিনটা আমি আজও ভুলতে পারি না যখন আমার ছেলেমেয়েরা আমার এই বয়সে এসে আমার ছেলেমেয়েরা যখন বিদ্যালয় থেকে তাদের উত্তরপত্র নিয়ে আসে তখন আমি যখন তাদেরও দেখি সাফল্য তখন আমার আমার ওই দিনটার কথাই আমার মনে আসে